আমাদের এলাকার বাচ্চারা জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নেয় অনলাইন অথবা ডিজিটাল মাধ্যমে এছাড়াও আমাদের এখানে অনেক স্পোর্টস অ্যাকাডেমি রয়েছে যেগুলি দ্বারা বাচ্চারা জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে সুযোগ পায় এবং আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি বাচ্চাদের জাতীয় প্রতিযোগিতামূলক আবেদন ও পরীক্ষা প্রক্রিয়ায় সাহায্য করে এবং তারা সাহায্যটি করে তাদেরকে সেই প্রতিযোগিতামূলক সরঞ্জামগুলি দিয়ে এবং তাদের প্রস্তুতি নিয়ে যে কীরকমভাবে কোন অবস্থায় কী করতে হবে সেই প্রতিযোগিতায় এবং তাদের প্রতি প্রত্যেক রকম প্রতিযোগিতার জন্য প্রাক পরীক্ষা নেয়া হয় সেই প্রতিষ্ঠান দ্বারা এবং এই প্রতিষ্ঠানগুলি দিয়ে আমাদের বাচ্চারা জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার সুযোগ পায় এবং এই অ্যাকাডেমিগুলি প্রতিষ্ঠানগুলি আমাদের বাচ্চাদেরকে আগামী ভবিষ্যতে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত করতে সাহায্য করে